ছোটো প্রাণী ছোটো প্রাণীদের প্রত্যেকদিন স্নান করিয়ে আর করিয়ে তাদেরকে সুস্থ রাখা হয় এবং তারা যতটা সুস্থ থাকে আমাদেরও দেখতে ভালো লাগে এবং তাদেরকে যতটা পারা হয় সময়মতো খাবার দাবার খাইয়ে দেওয়া হয় এবং সেটা বড়োরা থাকলে বড়োদের কাছ থেকে ওদের যত্ন নেবার জন্য সেটা একটা শিক্ষাণীয় হয় এবং সেই শিক্ষা নিয়ে সেই রকম আমরা কাজ করি যাতে সেই প্রাণীগুলো ভালো থাকে সুস্থ থাকে এবং সেই সেই কারণেই ওদেরকে আমরা খুবই যত্ন নিয়ে খুবই যত্ন ইয়েতে ওদেরকে আমি বড়ো করে তুলি এবার বড়ো না থাকলে এইসব আমরা পরামর্শগুলো তাদের কাছ থেকে নিতে পারতাম না বড়োরা থাকে বলে বড়োদের কাছ থেকে আমরা অনেক কিছুই শিক্ষা পাই